আমাদের এলাকায় অনেক রকমের আচার অনুষ্ঠান রয়েছে যেগুলি পর্যটকরা কিন্তু সাক্ষী হয় এবং তারা কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে যেমন আমাদের একটা ধর্মীয় আচার সকালবেলা এখানের মানুষেরা প্রত্যেকে ছোট বড় প্রত্যেকেই ওঠে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধ বস্ত্র পরে পরে খোল কীর্তন খঞ্জনি নিয়ে নগর কীর্তনে বের হয় তারা রাস্তায় রাস্তায় দোরে দোরে হরিনাম সংকীর্তন করেন মন্দির থেকে আবার ফিরে আসেন মন্দিরে এরকম করে কিন্তু এছাড়া আরো অনেক ধর্মীয় অনুষ্ঠান রয়েছে যেমন সন্ধেবেলা প্রত্যেক বাড়ির মেয়েরা তারা কিন্তু শুদ্ধ বস্ত্র পরে তুলসীতলায় ধূপ দেন এবং প্রদীপ জ্বালান এবং অনেকক্ষণ ধরে হরিনাম সংকীর্তন করেন গুরু নাম জপ করেন এছাড়াও আমাদের মন্দিরে এ যে মায়াপুর ইস্কন মন্দির রয়েছেন মন্দিরে কিন্তু সন্ধে আরতির সময় হরিনাম সংকীর্তন হয় এবং তারা দু হাত তুলে নৃত্য পরিবেশন করেন হরে কৃষ্ণ নাম করেন এবং নৃত্য পরিবেশন করেন এই পরিবেশনে কিন্তু বাইরের মানুষও যারা পর্যটকরা আসেন তারাও কিন্তু কি অংশগ্রহণ করেন